আমি সাধারণত দুপুরের লাঞ্চটা বানাই ভাত ডাল তরকারি একটা সব রকম দিয়ে সবজির ঝোল আর বয়স্কদের জন্য বানাই মাংস দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা স্যুপ সকালে কী করি একটু বাজার চলে গেলাম বাজার গিয়ে পেঁপে লাউ শাক বেগুন আলু সব রকমের সবজিকে নিয়ে এলাম সবজিকে নিয়ে এসে ভালো করে ধুলাম ভালো করে ধুয়ে একটু অল্প তেল দিয়ে তাতে একটু আদা বাটা দিয়ে তাতে রান্না করলাম লাউ শাকের ঝোলটাতে পেঁয়াজ রসুন আমি বেশি ব্যবহার করছি না কারণ ওটা একটু হালকাভাবে করলে বাচ্চাদের খেতে একটু সুবিধা হয় সেই কারণের জন্য দুপুরবেলার লাঞ্চটাতে আমি একটু হালকাভাবে ঝোল ভাত একটু করে দিলাম আর বয়স্কদের জন্য একটু স্যুপ করলাম একটু মাংস একটু ক্যাপসিকাম টমেটো সব রকমের দিয়ে একটু পাতলাভাবে ঝোল করলাম বেশি রিচ রান্নাটা করলে তাদেরও বাড়িতে অনেক রকমের সমস্যা হয় পেটের ক্ষেত্রে সেই জন্য দুপুরের খাবারটা আমি ওটা বানালাম কিন্তু বাচ্চারা মাঝে মাঝে বায়না করে মা মাংস খাব সেই কারণে সপ্তাহে একটা দিন আমি বেছে নিই রবিবার দিনটাকে বেছে নিই মাংস সেদিন আমাদের বাড়িতে মাংস হয় সেদিন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি আর রাত্রে আমি খাবার বানাই রুটি রাত্রে ডিনারে আমি রুটি রাখি রুটি ডাল তরকারি আর বাচ্চারা মিষ্টি খেতে খুব পছন্দ করে আমিও খেতে পছন্দ করি বাচ্চাও খেতে পছন্দ করে সেই কারণে ডাল তরকারি রুটি আর হচ্ছে মিষ্টি এটা থাকে রাত্রের ডিনারে আর হ্যাঁ শুতে যাওয়ার সময় এক গ্লাস করে গরম দুধ খেয়ে শুই কারণ দুধ খেয়ে শোওয়া খুব ভালো দুধ খেয়ে শুলে শরীর খুব ভালো থাকে ঘুমটা খুব ভালো হয়